গাছপালাগুলো যখন যত্ন নেওয়া হয় তখন বাড়িতে মানুষ থাকতে হয় অবশ্যই কিন্তু তাদেরও তো ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে তারা বাড়িতে ঘুরতে ঘুরতে যায় তখন তারা পাশের বা কোনো কর্মীকে রেখে যায় তারা কর্মীকে রেখে যখন যায় কোনো কর্মী হয়তো কোনো বা নাও থাকতে পারে বা নাও আসতে পারে তখন তারা কি করে তারা করে তারা করেন যে বাড়িতে অটো ট্যাংকার বা অটো যে জল দেওয়াগুলো ঠিক সময় মতো দিয়ে দেওয়া হয় সেইগুলো তারা অন করে যান তারা বাড়িতে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ঠিক মতো সময়ে বা ঠিক মতো টাইমে জল আমাদের গাছকে দিয়ে দেওয়া হয় গাছ ঠিক মতো জল পায় এবং বাইরে মানুষও ঠিক মতো ঘুরতে পারে এই সমস্ত কিছু করে তারা জল আমরা দিতে পারি গাছেদেরকে এবং গাছগুলো ঠিক থাকে মানে মানুষ বাইরে থেকেও বাড়িতে এসে দেখে যে হ্যাঁ আমাদের গাছগুলো ঠিক আছে সমস্ত ঠিক মতোভাবে জল টল দেওয়া হয়েছে তারা ঠিক মতো খাওয়ার পেয়েছে